আমাদের বাগান আছে বাগান এখন ঠান্ডার সময় চাষ করি যে রকম ঝাল গাছ টমেটো গাছ ওল কপি গাছ বিট কপি পালং শাক এই সব গাছ চাষ এখন চাষ হয় বাগান আর বাগানের চাষের জন্য মানে অনেক ইয়ে হয় মানে অসুবিধা হয় সেই জন্য যেরকম গরু ছাগল পড়ে আবার পোকা মাকড় পো গরু ছাগলের জন্য পড়ার জন্য সেই জন্য চারদিকে মশারি দিয়ে ঘিরে রাখতে হয় ফের আবার মানে পোকা মাকড়ের জন্য পোকা টোকা লাগে পাতা টাতা খেয়ে নেয় সেই জন্য স্প্রে করতে হয় সার মারতে হয় যাতে না মানে গোড়া পচে গোড়াতে রো পোকা মাকড় ধরে পাতাতে পোড়া পোকা মাকড় না ধরে তারপরে সকালে প্রতিদিন সকালে পানি দিতে হয় বিকালে পানি দিতে হয় দেওয়ার পরে তারপরে এভাবে আমরা বাগান চাষ করি